গেমিং নিয়ে ভার্চুয়াল রিয়েলিটিরি ব্যবহার খুবই ভালো সেখানে খুব ভালোভাবে সবারই ভার্চুয়াল করা হয় বা গেমিংয়ে খুব ভালোভাবে ব্যবহার করা হয় যে সেখানে সব কিছু ঠিক আছে নিরাপদ আছে এবং নিরাপদ রাখার দায়িত্বটা ভার্চুয়ালদের এবং সেখানে সব কিছু খুব সচরাচরভাবে সম্ভব করা হয় সেখানে কোনো কিছুর জন্য কারো কারো সঙ্গে কোনো ঝগড়া বা বিবাদ তৈরি হয় না সেখানে খুব সহজভাবে এবং সরলভাবে সব কিছুর সঙ্গে মিলিয়ে মিশিয়ে কাজ করা হয় এবং গেমিংয়েতে খুব ভালোভাবে রিলেটিভ করা হয় সেখানে সবার সঙ্গে সবার খুব বন্ধুত্ব হয় এবং গেমিং ভার্চুয়ালে রিয়েলিটির সঙ্গে খুব বিশ্বস্তভাবে তাদের ফ্রেন্ডশিপ হয় এবং তারা সেখানে সবাই মিলে একসঙ্গে বদ্ধভাবে কাজ করে এবং মিলেমিশে থাকে সেখানে তাদের কোনো অসুবিধে হয় না তারা সেখান থেকে ইনকাম করে ইনকাম করে টাকা উপার্জন করে উপার্জন করে সে যা নিজের পারিশ্রমিক হিসেবে তার ফ্যামিলি বা ও তার পরিবেশের সঙ্গে বিশ্বস্ত হয় এবং তার ফ্যামিলিকে ফ্যামিলিকে বিবাদ করে বা পাঠায়